হ্যালো হ্যাঁ বলছি কি ভালো আছো তো ও তাহলে আজকে তাহলে ডিউটি গেলে না কেন মানে কোর্টে ও ও আচ্ছা তাহলে তোমার পো ভালো আছে তো সবাই কী বলছ কাজ তো কাজ তো ঠিকঠাকই হচ্ছে কিন্তু আমাদের যে জজ আছে বলো সে একটু মানে কোনো কেসকে নিয়েই কোনো কেমন আমাদের বিরুদ্ধে চলে যায় হ্যাঁ মানে অনেকের সমস্যা করে আমাদের যে জজ আছে তাই না হ্যাঁ হ্যাঁ ও তা তোমার কোনো সমস্যা হচ্ছে না তো হ্যাঁ সেটাই হয়েছে মুশকিল কারণ কারণ আমরা যখনই কোনো কথা নিয়ে যাই তখনই কিছু না কিছু বলতে থাকে হ্যালো হ্যালো হ্যাঁ অনেকই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বলো হ্যাঁ হ্যাঁ এখন যা নেটওয়ার্ক চারিদিকে অসুবিধা আর হ্যাঁ কী যেন বলছিলাম জজের কথা না হ্যাঁ তো ওই জজ মানে দেখুন আমি সেদিনকে একটা ও কেস নিয়ে গেলাম সেইটা আমাদের বিরুদ্ধে চো মানে কেমন বলছে মানে পছন্দই করছে না হ্যাঁ মনে হচ্ছে এই কেসটাতে আমাদেরকে হারিয়ে দেবে আমাকে

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তা হ্যাঁ হ্যাঁ কী হয় হুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রাখছি